হ্যাঁ আমার গ্রামীণ সম্প্রদায়ের সংস্কৃতিতে নাচ অনেকটা গুরুত্বপূর্ণ ও বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে নাচের ব্যবহার হয়ে থাকে যেমন আমাদের সাঁওতালি সংস্কতিতে নাচের অনেক যথেষ্ট প্রভাব রয়েছে আমরা যখন কোন পশু শিকার করি তখন আমরা নাচের মাধ্যমেই সবাই মিলে এটি উদযাপন করে থাকি এছাড়াও আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ধরনের পূজা রয়েছে এই পূজাতে আমরা আমাদের পরিবারের সকল মেয়েরা ও ছেলেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গলা গলা মিলিয়ে একসাথে নাচ করে থাকেন এছাড়াও আমরা বিভিন্ন সময়ে আরো ইত্যাদি সময়ে নাচ করে থাকি এবং যারা সকলে নাচ করতে পারে এমনটাও নয় যারা নাচ করতে পারে না তারা এটা বসে বসে ভালো করে দেখে এটা উপভোগ করে থাকেন এটাতে সকলে খুশি হয়ে থাকেন এবং আমাদের নাচ এভাবেই পরম্পরায় যুগের পর যুগ ও বছরের পর বছর ধরে চলে আসছে